হ্যালো নমস্কার ধুপগুরি এডিডাস শোরুম থেকে বলছি হ্যাঁ বলুন হ্যাঁ অবশ্যই হবে কা আপনার কী কালার লাগবে সেটা বলুন আচ্ছা হ্যাঁ অবশ্যই অ্যাভেলেবেল আছে আমাদের কাছে অ্যাডিডাসের সাত নম্বর শু আপনি নেবেন হোয়াইট একটা ব্ল্যাক একটা তাই তো তো এগুলা আমাদের যেহেতু এডিডাস এরা পনেরোশো টাকার নিচে ব্র্যান্ড কোম্পানি তো পনেরোশো টাকার নিচে আপনি তো পাবেন না তো আমাদের এটা বর্তমানে যে হ্যাপি নিউ ইয়ারের জন্য ডিসকাউন্ট চলতেছে তার জন্য আমরা আপনাদের তেরোশো টাকা দুশো টাকা লেস আছে আর কী

মানে টোটালি ফিফটিন ফিফটিন এ সেভেন্টিন পার্সেন্ট ডিসকাউন্ট আমরা দিতে পারি আমাদের শোরুম থেকে অবশ্যই রয়েছে আপনি যদি চান তালে আপনি অনলাইনে অর্ডার করতে পারেন ধুপগুড়ির আমাদের এডিডাস শোরুমে অনলাইনেরও ব্যবস্থা রয়েছে আপনা আমাদের ডেলিভারি বয় রয়েছে আপনি এখান থেকে পে করে দেবেন তারপরে আমরা ডেলিভারি বয়ের দ্বারাই আপনাদের বাড়িতে পৌঁছে দেবো অবশ্যই আপনার অ্যাড্রেসটা লিখতে হবে অবশ্যই আপনার অ্যাড্রেস আপনাকে লিখতে হবে বাড়ির অ্যাড্রেস হোম ডেলিভারি করতে গেলে তো আপনার বাড়ির অ্যাড্রেসটা দিতে হবে ফোন নম্বর দিতে হবে হ্যাঁ

অবশ্যই থাকবে আবি থাকবে ওটার সময় থাকবে দুদিন তা রিফান্ড করার জন্য মনে করো যেহেতু আপনি যদি নিয়ারনেস্ট আপনি খুব কাছের ধুপগুড়ি এতেই তো বাস করেন তাই আপনে সেদিনে রিটার্ন করলে সেদিনে রিটার্নটা নিয়ে আসবে আমাদের ডেলিভারি বয় গিয়ে অবশ্যই অবশ্যই আপনি আসেন একবার নিজে এসে দেখে কিনে নিয়ে যান এটাই বেটার হবে